আমি যে স্কুলব্যাগটা কিনেছি সেই স্কুলব্যাগটা খুবই ভালো ভেতরটায় অনেকগুলো বই এবং খাতা রাখার জন্য জায়গা আছে অনেক চেন আছে এবং হাতের কাছে যেই ফিতাগুলো নিয়ে আমি স্কুলব্যাগটা কাঁধে নিই সেই ফিতাগুলোও প্রচুর ভালো